পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা আরও সাশ্রয় ভারতের স্বাস্থ্যসেবা এবং রাজ্যের জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা সরবরাহে যোগ করা হয় আমরা গড় হিসাবে যে টাকা দিচ্ছি তা থেকে সরকারি স্বাস্থ্যসেবাগুলো সংঘটিত করে এবং পরিষেবাগুলি সর্বজনীন এবং সকলের জন্য উপলব্ধ করা করা হয় সরকার বেশ কয়েকটি হাসপাতালে এবং স্বাস্থ্যসেবা ক্লিনিক পরিচালনা করা যায় সাধারণ জনগণ এবং কিছু কিছু নির্দিষ্ট একটা গোষ্ঠী যেমন সামরিক গোষ্ঠী দারিদ্র্য এবং স্বাস্থ্যসেবা প্রদান করে সরকার নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা প্রদান করে যেমন স্বাস্থ্য সাথি কার্ড যার যারা এটি বহন করতে পারে না চিকিৎসার খরচ ও ভর্তিকে শুধু দেন স্বাস্থ্য সাথি কার্ড প্রথম সরকারি ক্যাজুয়াল স্টাফদের ছিলো সেখান থেকে সরকার এখন সাধারণ পরিবারের বা সাধারণ ঘরের প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য সাথি কার্ড দিয়েছে স্বাস্থ্য সাথি কার্ড থেকে মানুষ প্রত্যেকটা নার্সিং হোমে এখন ইয়ে করতে পারে অপারেশান করাতে পারে এবং অনেক রকম সুযোগ সুবিধা পায় যেমন ধরুন ওটি অপারেশন করলে অপারেশান করলে অপারেশন ফ্রি হয় এবং সাত দিনের ওষুধ ফ্রি ফ্রি হয় সরকার এটা নিয়ে বহু কিছু চিন্তা ভাবনা করছে এর আগে এর পর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেসরকারি চিকিৎসা খরচ অনেক কম যাতে কমানো যায় সেটা নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে